ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া বলতে এই ধরুন কাশ্মীর একটা ভালো জায়গা শিমলা একটা ভালো জায়গা গোয়া একটা ভালো জায়গা বেশ ঘুরে আরাম পাওয়া যায় এদিকে আমাদের ডুয়ারসের মধ্যে যেমন দার্জিলিং গ্যাংটক সিকিম কিংবা নেপাল এইসব জায়গা তারপর তীর্থস্থানের মধ্যে যেমন গয়া কাশি বৃন্দাবন নবদ্বীপ হ্যাঁ এইসব জায়গাগুলো ঘুরে খুব আনন্দ পাওয়া যায়